হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু বলছেন তো আমি আমি বর্ণালী বলছি আপনার নাম্বারটা পাশের বাড়ির দিলীপবাবুর কাছে পেলাম বুঝলেন আমি একটু আমার শ্বশুরমশাইকে দেখাতাম ঠিক আছে উনি একটু অসুস্থ বোধ করছেন আর আমি দু চার তিন জায়গায় দেখিয়েছি মেদিনীপুরে কলকাতায় কিন্তু ওই সেরকম না ঠিক সুবিধা পাইনি বুঝলেন উনি গলায় ব্যথা প্রচণ্ড খেতে পারছেন না কিছু আর ওনারা লিকুইড ওষুধ কিছু দিয়েছেন কিছু জ্বরের ওষুধ দিয়েছেন এবার আমি ভাবছি একটু আপনাকে দেখিয়ে যোগাযোগ করব আমি শুনলাম আপনি খুব ভালো ট্রিটমেন্টও করেন আর এই সম্বন্ধিত আইডিয়াও আছে তাহলে আপনি হ্যাঁ করানো হয়েছিল কিন্তু সেই রিপোর্টগুলো নিয়ে গেলে হবে না আপনি আবার নতুন কিছু পরীক্ষা করাবেন আমি ওই সাত দিন হল করিয়েছি বুঝলেন আগের মাসে হ্যাঁ হ্যাঁ হুম গলায় স্ক্যান করানো হয়েছে কলকাতায় নিয়ে গেছিলাম তো সবকিছুই চেক আপ হয়েছে কিন্তু ঠিক মানে আমি সুবিধা পাচ্ছি না উনি কিছু খেতে পারছেন না বুঝতে পারছেন তো তাই মানুষ খেতে না পারলে বুঝতে পারছেন কী অবস্থা দাঁড়িয়েছে এবার আমি চাইছি একটু তাড়াতাড়ি চিকিৎসা হলে খুব ভালো হতো মানে মানুষটা দিন দিন না খুব উইক হয়ে যাচ্ছে খুব অসুবিধায় আমি পড়ে জানেন তো এবারে আপনি বলুন একটু ভালো করে দেখলে খুব ভালো হয় কখন যাব আপনি একটু বলুন সেরকম আপনার টাইম অনুসারে আমি যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই সমস্ত রিপোর্টগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সমস্ত রিপোর্ট আর প্রেসক্রিপশান নিয়ে আমি যাচ্ছি তাই তো তখন ডাক্তারবাবু ফাঁকা থাকবে তো উনি কিন্তু বেশিক্ষণ না বসতে পারবে না খুব দুর্বল বুঝতে পারছেন ঠিক আছে সেই হ্যাঁ হুম আচ্ছা আপনি এর আগে এই পেশেন্ট তো অনেক ভালো করেছেন বলুন নিয়ে আসব ঠিক আছে আচ্ছা হুম একটু দেখুন দেখলে খুব ভালো হয় আমি এত জায়গায় ঘুরেছি না আমি খুব হয়রান হয়ে গেছি আর পাশের বাড়ির দিলীপবাবু অবশ্যই ঠিক আছে হ্যাঁ আমি টেস্ট করাবেন হ্যাঁ সে কোনো অসুবিধা আপনি যে যা টেস্ট করাতে বলবেন আমি টেস্ট করিয়ে নেব ঠিক আছে আমি চাই ওঁকে একটু তাড়াতাড়ি ওনাকে ভালো করতে বুঝলেন এই যে এত কষ্ট পাচ্ছে না আমি নিতে পারছি না জানেন তো অনেকদিনই হলো আজ দিন পনেরো হলো কিছু খেতেই পারছে না হ্যাঁ এই চারদিকে নিয়ে দৌড়চ্ছি উনিও চারদিকে যাচ্ছেন হয়রান হয়ে যাচ্ছেন দুর্বল শরীর বুঝতেই পারছেন বাস জার্নিগুলো সহ্য করতে পারছে না তা দিলীপবাবু যখন বললেন আপনি আমাদের পাশেই আছেন তাই আমি দেখছি না না কাছাকাছি দেখানোতে সবচেয়ে বেটার যখন আমি বাইরে নিয়ে যাচ্ছি জার্নি করে তখন উনি খুব কষ্ট হচ্ছে তো সে না আরও অস্থির হয়ে যাচ্ছে বাইরে নিয়ে গেলে কোনো তো খাবারের জায়গায় খাওয়াতে পারছি না কোথায় আমি লিকুইড খাবার করে খাওয়াব বলুন ঠিক আছে কিন্তু দেখুন ছেড়ে বেশিক্ষণ ওনাকে বসিয়ে রাখবেন না হ্যাঁ তাহলে আমি যাচ্ছি সন্ধ্যেবেলা ও কে হুম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ডাক্তারবাবু রাখছি হ্যাঁ ভালো থাকবেন হুম